লোকেরা তাঁদের ধর্ম নিয়ে বেশ সচেতন আজ না জন্মের পর প্রজন্ম ধরে যেসব ধর্মভিত্তিক কারুকার্য আচার এছাড়া পুজো উৎসব সব কিছু কিন্তু আজ সৃষ্টি না তা কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে বিগত বেশ কিছু বছর ধরে চলে আসছে তাই আজকে মানুষের ধর্মের উপর বিশ্বাস নেই বিশ্বাস কিন্তু সেইদিনই তৈরি হয়ে গেছিলো মানুষজন তাদের ধর্মের ব্যাপারে যদি বলেন তাহলে বাঙালি মানুষদের আমরা দেখতেই পাই যে তারা তাদের যে বিশ্বাসের কথা তারা কিন্তু প্রতি নিয়ত প্রত্যেক উৎসবে বা কোনো ভালো কাজে বা তাদের কোনো খারাপ কাজে তারা কিন্তু প্রথমে ঈশ্বরের কাছেই যান ঈশ্বরের পুজো দেন এবং তেনাকে গিয়ে হয়তো বলেন যেন সব সমস্যার তিনি সমাধান করে দেন এক একটা শক্তি তো ঈশ্বর তো একটা শক্তি এই শক্তির উপরেই বিশ্বাস করে হয়তো তেনারা ভগবানের কাছে যান বা মন্দিরে যান সেই রকমভাবেই সমস্ত ধর্মের ধরুন মুসলমান ধর্মে প্রত্যেকদিন কিন্তু তারা নামাজ পড়েন এছাড়া ধরুন বিশেষত শুক্রবার যেদিন ওদের নামাজের দিন সেদিন কিন্তু মুসলমান বাড়ির প্রত্যেক সন্তান ছেলে সন্তানরা মসজিদে গিয়ে তাদের ঈশ্বরের নিকট প্রার্থনা করে সমস্ত কিছু রক্ষা করার জন্য বা সমস্ত কিছু প্রবলেম সমাধান করার জন্য এইভাবেই মনে হয় যে একটি ধর্মের প্রতি বিশ্বাস তৈরি হয়েছে